পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান শিল্প অর্থনৈতিক চালকগুলি হচ্ছে কৃষিজ পণ্য পশ্চিম মেদ মেদিনীপুর জেলা একটি কৃষিনির্ভর রা জেলা এখানে প্রধান শিল্প হচ্ছে কৃষি কৃষি থেকেই মানুষ অর্থ উৎপাদন করে থাকে তাছাড়া এই কৃষিজ পণ্য পরিবহন করা হয়ে থাকে আমাদের সাধারণত লরি টেম্পো আরও ছোট ছোট ধরনের পরিবহনের যেই সমস্ত গাড়িগুলি রয়েছে সেই গাড়ির দ্বারা তাছাড়া কৃষি ফসলগুলো থেকে আমাদের সাধারণত চাষ করা হয় ধান সরষে তিল আরও ইত্যাদি ইত্যাদি ধান থেকে আমরা সাধারণত ধান চাষ করার পরে সেগুলোকে সেদ্ধ করে রোদে শুকনো করে তারপরে মিলে নিয়ে গেলে সেগুলো থেকে চাল বের করা হয় সেই চালেই মানুষ সারা বছর ভাত খেয়ে থাকে তারপর আমরা আরও চাষ করে থাকি সরষে সরষে থেকে সেই সরষেগুলিকে তুলে নিয়ে গিয়ে শুকনো করে ঝাড়াই করে মিলে নিয়ে গিয়ে আমরা সেগুলো থেকে তেল বের করি সেই তেল আমরা বাজারে বিক্রি করতে পারি ঘরে ব্যবহার করতে পারি আরও বিভিন্ন কাজে লেগে থাকে তারপর তিল তিল চাষের মাধ্যমে আমরা সেই সরষের মতো একই পদ্ধতিতে তিল চাষ করে থাকি তিল থেকে আমরা তেল উৎপাদন করি সেই তেলগুলিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি ঘরে ব্যবহার করি আরও বিভিন্ন কাজে লাগাই আর যে শিল্পর কথা পশ্চিম মেদিনীপুর জেলাতে অনেক বিভিন্ন শিল্প রয়েছে কলকারখানা আরও অনেক রকমের শিল্প রয়েছে কলকারখানা ছাড়াও বিভিন্ন ধরনের কুটিরশিল্প রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় যেমন কুটির শিল্পর মধ্যে পড়ে মাদুর শিল্প অনেক মহিলাই ঘরে বসে বসে মাদুর তৈরি করেন সেগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন তার থেকে অর্থ উৎপাদন করে থাকে তারপরে চট শিল্প আসন বসার যে সমস্ত আসনগুলি রয়েছে সেগুলো অনেকে বানাতে পারেন সেগুলি বানিয়ে অনেকে বাজারে ব্যবসা করে থাকেন তারপরে বিভিন্ন ধরনের হাতে বোনা ঝাঁটা পাখা তালপাতার যে সমস্ত পাখাগুলি রয়েছে বিভিন্ন ধরনের রংবেরঙের পাখা বসার আসন আরও অনেক ধরনের ইত্যাদি তৈরি করা হয়ে থাকে এরপরে অনেক মহিলাই সিজন এলে সেই সিজনে আব গ্রীষ্মের সময় আম থেকে আচার বানান বিভিন্ন ধরনের তারপরে কুল থেকে আচার বানান সেই আচারগুলিকে তৈরি করে ভালো করে প্যাকিংজাত করে বাজারে বিক্রি করা হয় এইভাবেই পশ্চিম মেদিনীপুরের অর্থনীতিকে বজায় রাখা হয়